আমার রাজ্যের শিক্ষা ব্যবস্থার প্রধান ভাষা হলো বাংলা সুতরাং আমার রাজ্য যেটা পশ্চিমবঙ্গ ভারতের একটা গুরুত্বপূর্ণ রাজ্য যেটা পূর্ব দিকে অবস্থিত ভারতের এবং তার প্রধান শহর হচ্ছে কলকাতা তো কলকাতা একটা ভারতের একটা অন্য অন্য শহরগুলোর মদ্যে অন্যতম একটা শহর তো সেখানে বাংলা ভাষা এয় যেহেতু পড়াশুনো করা হয় সেখানকার শিক্ষাব্যবস্থায় বিভিন্ন বাংলা কেন্দ্রিক স্কুলগুলো রয়েছে বড়ো বড়ো প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে বিশেষ বিশেষভাবে বাংলা ভাষায় শিক্ষা গ্রহণ করার সুযোগ রয়েছে এবং উচ্চমানের শিক্ষা গ্রহণের সুযোগ রয়েছে এই আমাদের মাতৃভাষা অর্থাৎ বাংলায় আর যদি বলি অন্যান্য বিষয় যেমন অর্থনীতি তাছাড়া সাইন্স এসব ভাষা বা এসব ব্যবস্থায় শিক্ষা গ্রহণ করার জন্য বাংলা ভাষায় বিভিন্ন রকমের বই সেগুলোও তৈরি করা হয়েছে ট্রান্সলেট হচ্ছে সুতরাং বাংলা ভাষা হিসাবে বাংলা ভাষা ভাষাভাষী হিসাবে যদি কেউ এই ভাষায় পড়াশুনো করতে চায় সে পড়াশুনো করতে পারে তাছাড়া তাদের বিভিন্ন বিষয়ে যেমন সাইন্সের বিভিন্ন বিষয়ও তারা পড়াশুনো করতে গেলেও বাংলা ভাষার সহযোগিতায় তারা উন্নত মানের শিক্ষাব্যবস্থা গ্রহণ করতে পারে পড়াশুনো করতে পারে এতে কোনো অসুবিধা নেই সুতরাং আমরা যে বাংলা ভাষা এটা বিশেষ ভূমিকা পালন করে একটা শিক্ষার্থীর সার্বিক উন্নয়নে